আমার মেয়ের জন্য একটি জামা কিনেছিলাম বাঁকরা থেকে পাঁচুদাস বস্ত্রালয় দোকান থেকে জামাটি খুব সুন্দর এবং সুতোর মসৃণ রঙিন পরেও আরামদায়ক এবং সুতোর সেই জন্য গরমকালে পরে আরাম আছে এবং জামাটি খুব সুন্দর কেচে ধুলেও রঙ ওঠেনি খুব সুন্দর